হ্যাঁ আমি এমন একটি বই পড়েছি সেই বইটি হল অঙ্ক বই এ অঙ্ক বইটি আমাকে বুদ্ধিগতভাবে অনেক চ্যালেঞ্জ করেছে এই অঙ্ক বইটি খুব একটা আমার পছন্দ ছিল না তাই আমি অঙ্ক বইয়ের সাথে লড়াই করতে লাগলাম আমার অঙ্ক বইটা এত অপছন্দ ছিল যে আমি এই অঙ্ক বইটি কখনোই খুলতাম না আর এই আর এখন দিনে দশ থেকে তিরিশটা অঙ্ক করি আর আমি অঙ্ক বইয়ের সাথে লড়াই করেছি বলে তাই আমি সফলতা পেয়েছি আগে অঙ্কে দশ থেকে বারো নাম্বার পেতাম আর আমি সেখানে এখন নম্বর পাই তিরিশ থেকে পঞ্চাশ নাম্বার পাই তাই আমি এই অঙ্ক বইটির সাথে অনেক লড়াই করে ছি বলে অনেক সফলতা পেয়েছি তাই আমার বন্ধুবান্ধবদেরকেও বলি যে অঙ্ক বইয়ের সাথে লড়াই কর দেখবি তাহলে ভালো সফলতা পাওয়া যাবে তাই ওদেরকেও আমি এই একইভাবে পদ্ধতিগত শেখাই তারাও আমাকে বলেছে হ্যাঁ তোর কথা শুনে আমি এই অঙ্ক বইয়ের সাথে লড়াই করতে লাগলাম তাই আমি শিখ ওরাও একই কথা বললো আমিও অনেক সফলতা পেয়েছি তাই অঙ্ক বইটি আমার খুব একটা ভালো লাগতো না তাও আমি তার সাথে লড়াই করে আজ অনেক সফলতা পেয়েছি